আমাদের এলাকায় পর্যটকরা বেড়াতে আসতে গেলে কলকাতা থেকে আসতে গেলে ট্রেন তারপরে অনেকে বাসেও আসে অনেকে ট্যাক্সিতেও আসে আবার কেটে কেটে কিছুটা দূর দূর যেতে গেলে অটো রিক্সাও পাওয়া যায় তবে সবাই মিলে বেড়াতে আসতে গেলে সবথেকে সুবিধা হচ্ছে বাস বাসে সবাই মিলে আনন্দ হয় হয় করে একসঙ্গে সবাই আসতে পারে আর ট্যাক্সি হলো কিছু জনে একসঙ্গে আসবে যেমন অল্প কিছু জন পরিবারে হয়তো দুচার জন বেড়াতে আসছেন তারা ট্যাক্সিতে চলে আসবেন আর অটো রিক্সাগুলো অল্প কিছু চার পাঁচ জন লোক অল্প রিক্সায় এখান থেকে ধরুন অল্প কিছু দূর গেলো গিয়ে সেখানে নেমে আবার সেখান থেকে আবার কিছু দূর গেলো এইভাবে কাটায় কাটায় যেতে হবে অটো রিক্সাটা হলো অল্প অল্প জায়গায় আরো অল্প সময়ের জন্যে আর বাসটা হলো টানা এক টানা এসে আমাদের এলাকায় ধরুন কলকাতা থেকে এক টানা এসে আমাদের এলাকায় থাকলো সেখানে পিকনিক মতো করল আবার চলে গেলো এইটাই হলো আমাদের এখানে পরিবহণ ব্যবস